আমি ড্রয়িং শিখেছিলাম এবং সেখান থেকেই আমি ড্রয়িংটা শিখেছি স্টিল লাইফ থেকে স্টিল লাইফেই আমি এঁকেছি কিছু ছবি দেখে সেটাকে নিজের মন মতো সাজিয়ে মন থেকেই আমি কিছু ছবি দেখে মন থেকে সাজিয়ে এরকম ভাবনা চিন্তা করেই কিছু ছবি এঁকেছি তো সেগুলো অনেক ভালোই হয়েছে বেশ ভালোই হয়েছে এই অভিজ্ঞতাটি আমার অনেক সুন্দরই এবং অনেকেই প্রশংসা করতো এইগুলো দেখেই যে এত সুন্দর আমি আঁকতে পারতাম এত সুন্দর যেটা দেখতাম সেটাই আঁকতাম ছবি দেখেই আঁকতাম অনেক সুন্দরই আঁকতাম এবং অসুবিধা বলতে ছিলো আমি এঁকেছি সেটা অনেক আমি ড্রয়িং যেখানে শিখতে যেতাম সেখান থেকেই সেখানে যেতাম এবং এই ড্রয়িং নিয়ে আমার বাড়িতে কোনো সাপোর্ট ছিল না এবং সেখান সাপোর্ট ছিলো না আমি নিজে অনেক জোর করে সেখান থেকে ড্রয়িংটা শিখেছি এবং অসুবিধা ছিল এটাই আমার বাড়ি থেকে সাপোর্ট ছিলো না আমার যাতায়াতের যে পর্যাপ্ত পরিমাণে খরচ থাকে সেটাও অনেক সময় আমি করতে পারতাম না তো এই নিয়েই আমি কষ্ট করে তারপরে মন দিয়ে ড্রয়িংটা শিখেছি এখন আমি অনেক আর্ট অনেককেই এঁকে দিই দেখে এবং দেখেই আঁকি এবং স্টিল আমি একবার এক জ এক এক ছবিতে আমি এক পাহাড় এঁকেছিলাম পুরো সিনারি এঁকেছিলাম অনেক সুন্দর করে কিছু পেন্সিল স্কেচও করেছিলাম করেছি কিছু অনেক পেন্সিল স্কেচ এবং আমার ঘরের মধ্যে অনেক ড্রয়িং করে অনেক কিছুই আমি সাজিয়ে রেখেছি প্রিন্ট করে ফ্রেমে বাঁধিয়ে অনেক আমার মন পছন্দ অনেক আর্ট করে আমি সাজিয়ে রেখেছি আমার ঘরের দেওয়ালে প্রত্যেকটা দেওয়ালে আমি সাজিয়ে রেখেছি এবং সেগুলোই দেখি আমি এবং আমার ঘরের মধ্যে যে আসে তারাই দেখে সব সমময় যে আমি কেমন আমার আঁকা ড্রয়িংগুলো দেখে তারা প্রশংসা করে আমাকে এবং দেখে যে আমি আমার নাম হয় অনেক আমার ভালো লাগে এই জিনিসটাকে খুব আমি ড্রয়িং ভালো থেকে ভালোবাসা থেকে আমি শিখেছি এবং আজকে আমি তার একটা ভালো দিক খুঁজে পাই